আইনি নথি তৈরির জন্য আমাদের প্রথম পুলিশ পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সমস্ত রকমের ঘটনা বলতে হবে এবং সমস্ত বিষয়ে ভালোভাবে অবগত করতে হবে এবং সেটি বলার পর পুলিশ যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা নিয়ে উকিলের কাছে গিয়ে দিতে হবে এবং উকিলকেও সমস্ত বিষয়টি সম্পর্কে বলতে হবে যাতে উনি আদালতে পেশ করার সময় কোনো রকম অসুবিধা না হয় এবং এই নয় এই এটা খুবই কঠিন প্রক্রিয়া এবং এই নথিগুলির সমস্ত রকমের নথিগুলি পুলিশ তদন্ত করে তথ্য আমাকে দেবেন এবং ওই নথিগুলি আদালতের সাহায্যে আমার কাছে পৌঁছাবে সব ফরেন্সিং নথি পাওয়া খুবই কঠিন